দৌড়ানোর সঙ্গে জড়িত আমার জীবনে মজার ঘটনা সেরকম কিছু নেই অনেক সময় অনেক জিনিস ঘটে যায় লাইফে দৌড়াতে গিয়ে যেহেতু দৌড়ানো কাজটা সকালের দিকে করলেই বেস্ট সকালের দিকে গিয়ে অনেক ধরনের অনেক জিনিস পাওয়া যায় আর আমরা যেহেতু মুর্শিদাবাদে রয়েছি ঠিকই হয়তো নামে মনে হচ্ছে হ্যাঁ কোনো একটা শহর বা ডিস্ট্রিক্ট কিন্তু আসলে আমরা রয়েছি হালকা একটু গ্রাম অঞ্চলের সাইডে এবং সকালবেলা দৌড়াতে গিয়ে অনেক জিনিসই চোখে পড়ে এ হয়তো অনেকজন আছে যে এগুলো পৌরসভার আন্ডারে পায়খানা বাথরুম পাওয়ার পরেও জমিতে গিয়ে দেখি যে হ্যাঁ পায়খানা করছে বাথরুম করছে আমাদের হয়তো দেখে হয়তো সারা ভয়ে পালিয়ে আসি যে হঠাৎ করে এরা কে চলে আসলো

কোনো দিন যদি ইচ্ছা না করে তো বন্ধুরা জোর করে বা কোনো একটা মজার কাহিনি শোনাব বলে ডাকে ডেকে একসাথে দৌড়াদৌড়ি করি এ হয়তো ওকে রেস করলাম যে এতটুকু দৌড়াতে হবে কে আগে যেতে পারে কে আগে দৌড়াতে ওখানে পৌঁছাতে পারে গন্তব্য স্থলে এসব জিনিস আমরা খুব মজা লাগে এবং বন্ধুদের সাথে দৌড়াতে গিয়ে সত্যিই খুব মজা লাগে আর এসব তো রয়েছেই কে জমিতে পায়খানা করছে কে আবার লোটা নিয়ে পালাচ্ছে কাউকে হয়তো দেখি বাজার করতে যাচ্ছে হয়তো কুয়াশার জন্য হয়তো পড়ে গিয়েছে বাইক অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছে সেসব মজা দেখতে মজা লাগলেও ভিতরটা তখন অন্তরটা হালকা একটু কেঁপে ওঠে যে এসব জিনিস হচ্ছে আমাদের চোখের সামনে সো সেরকম মজা সেরকম হয়নি এই সব জিনিসই হয়েছে আর কি